হ্যালো হ্যাঁ কে বলছেন ও আচ্ছা তো আমি কী করতে পারি আমি তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো কেন বলবো না আমি তো চাই আমি ব্যবসা করছি আরও আশেপাশের সবাই ব্যবসা করুক সবাই যেভাবে হোক তার জীবিকা নির্বাহ করুক আমি আমি মানে মাল নেই ভোটডাঙ্গি সুপারমার্কেট থেকে কারণ ওখানে তো শাড়ির দাম খুবই কম শাড়ি বলে না এমনি জিন্স বলো মানে টপ বলো মেয়েদের ড্রেস বা ছেলেদের ড্রেস বাচ্চাদের ড্রেস সব কিছুই খুবই কম দামে পাওয়া যায় তো আপনি যদি আমাকে হেল্প করতে বলেন তা আমি বলবো যে আপনি ওখান থেকেই মাল নিন তাহলে আপনি লাভ করতে পারবেন কারণ ওখানে আপনি না গেলে বুঝতে পারবেন না ওখানে সত্যি খুবই কম দামে মাল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সব ধরনের কাপড় জামা পাওয়া যায় তুম মানে আপনি মানে কিসের দোকান করতে চান লেডিস না জেন্স না কি লেডিস জেন্স বা বাচ্চাদের পোশাক সব রকম এক সঙ্গে করতে চান সব রকমই করবে ও না আমি কি আপনাকে যদি ঠিকানাটা বলে দেই আপনি কি যেতে পারবেন না কি আমি সামনের সপ্তাহে মাল নিতে যাবো তো আপনি কি আমার সঙ্গে যাবেন ও ম্যাম তো আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি রাখুন আমি রবিবারে যাবো ঠিক আছে হ্যাঁ রাখুন